বাঙালি উৎসবের মধ্যে প্রধানত উৎসব হচ্ছে আমাদের দুর্গা উৎসব যেটা আমাদের মালদা কলকাতা আরও অনেক জায়গায় হয় খুব বড়ো বড়ো প্যান্ডেল প্রতিমা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো সব কিছুই হয় আমরা সেখানে সপরিবারকে নিয়ে আমরা সেই পুজো দেখতে যাই এবং এক স্থান থেকে পরিবর্তন করে আরেক স্থানে দেখতে যাই যেমন অনেক রাস্তাতে যেতে যেতে বিভিন্ন রকমের খাওয়ার দোকান থাকে খেলনার দোকান থাকে প্রতিমাকে খুব সুন্দরভাবে সাজানো থাকে বড়ো বড়ো প্রতিমা উঠে আমাদের এখানেও হয় কলকাতাতেও হয় কলকাতাতেও বড়ো বড়ো পুজো হয় এটা এই পুজোটা হচ্ছে আমাদের মানে বাঙালিদের বৈশিষ্ঠ্য পুজো দুর্গা পুজো সেটা সাত দিন হয় তো আমরা খুব মজা করি এই দিনে এই সাত দিন পুরো ফ্যামিলিকে নিয়ে সবাই আনন্দ করি এবং প্রতিমা দেখতে চাই